আমার জন্ম পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার গ্রামে বর্তমানে পড়াশোনা সূত্রে আমি পুরুলিয়া জেলার গোশালাতে একটি ভাড়া বাড়িতে থাকি আমার অবসর সময়ে প্রতিনিয়ত আমার গ্রামের বাড়ির কথা মনে পরে গ্রামের পরিবেশ খুবই শান্ত যা আমার মনকে টেনে নিয়ে যায় আমার গ্রামের বাড়িতে সেখানের পরিবেশ বন্ধু বান্ধব ভাই বোনের সাথে সন্ধ্যেবেলায় মাঠে আড্ডা দেওয়া সেসব কিছুই আমি এখানে করতে পারি না তাই প্রায়ই আমার মন গ্রামের বাড়ির দিকে চলে যায়